হ্যাঁ আমি সাইকা বারকাপ ও গুণ্ডামি এবং সমাজ মাধ্যম ট্রলিং সম্পর্কে সচেতন এটি মানুষকে প্রভাবিত করে যেটা আমার একটা অভিজ্ঞতা দিয়ে বলছি এই সমস্যাটি মোকাবিলা করা উচিত আমি এক সময় এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার কাছ থেকে ওরা দু হাজার চার সাল নাগাদ চল্লিশ হাজার টাকা হ্যাকিং করে নিয়েছিল